হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন কি দরকার হ্যাঁ আমি তো অনেক স্টাইলেরই চুল কাটি আপনি যেরকম ধরনে যেরকম চান আমি সেরকম ভাবেই কেটে দেবো তো আমার হ্যাঁ আমার প্যাকেজ অনেক রকমের আছে আপনি যেরকম করতে চান আপনি পাঁচশো টাকা থেকেও পাবেন পাঁচশো টাকারও পাবেন ছয়শো টাকারও পাবেন সাতশো আটশো এরকমভাবে আপনি যেরকম প্রাইসের চান যেরকম ভাবে চান আমি সেরকম ভাবেই আপনার করে দিতে পারি তো আপনি বলবেন আমাকে যে কীরকম চাই আর আপনার কোন দিন দরকার কবে দরকার আপনি তাহলে সেইদিন আসুন আমি তারপরে আপনার করে দেব হেয়ার কালারটা আপনি এবার কীরকম করবেন তার ওপর নির্ভর করছে সব কিছুরইতো দামি কমা এরকম আছে তো আপনি এবার বলুন বলবেন যে কিরকমভাবে করবেন আপনি যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবেই করে দেব তো আপনি যেরকম দামের মধ্যে বলবেন আমি সেরকম দামের মধ্যেই করে দেব হ্যাঁ হাজার থেকে প্যাকেজ আছে আপনি এবার যেরকম বলবেন আচ্ছা আপনার চুলে কি ড্যানড্রফ আছে আচ্ছা ঠিক আছে তো করুন করে দেখুন আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে তো আমি হাজার টাকা থেকে প্যাকেজটা দিই এবার আপনি আসুন সামনাসামনি এসে কথা বলুন তারপর আপনি যেরকমটা চাইবেন আমি সেরকম ভাবেই আপনার করে দেব হ্যাঁ সেরকম বেস্টটা খুঁজতে গেলে আপনাকে দুহাজার টাকারটা নিলেই ঠিক আছে হ্যাঁ দুহাজার টাকার মধ্যে আমি আপনার চুল আপনি যেরকমভাবে বলবেন আমি সেরকমভাবেই করে দেব ওই প্যাকেজের মধ্যেই আমি করে দেব আপনার চুলকে যেরকমভাবে আপনি বলবেন সেরকমভাবেই আমি শাইন দিয়ে দেবো ঠিক আছে আপনি আসুন ঠিক আছে